আমার পরিবারে সাধারণত যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তখন আমাকে রান্না করতে হয় যেমন যদি আমার মা রান্না অসুস্থ হয়ে পড়ে তখন আমার বাবা তো রান্না করতে জানে না সেই জন্য আমি রান্নাবান্না জানি আমাকেই রান্না করতে হয় আমি তা প্রথমে তাদেরকে সেবা সুস্থতা করি এবং নিয়মিত ওষুধ খাওয়াই হ্যাঁ তাছাড়াও যখন রান্নার সময় আসে তখন আমি প্রথমে বিভিন্ন ধরনের যে সব গুণাগুণ সমৃদ্ধ পুষ্টিকর শাকসবজিগুলি রয়েছে সেইগুলিকে এনে তাদিগে তার ঝোল বা কিছু পাতলা পাতলা ধরনের করে খাওয়াই যেমন ধরুন সুজি সুজি যদি অসুস্থ মানুষকে খাওয়ানো হয় তাহলে তাদের তাদের পেটে বল থাকবে এবং বমি বা অন্যান্য অসুবিধা হবে না এছাড়াও যদি জ্বর টাইপের কিছু হয় তখন তাকে লাউ শাকের ঝোল খাওয়ানো যেতে পারে এবং গেঁড়ির ঝোল খাওয়ানো যেতে পারে এবং বিভিন্ন ধরনের স্যুপ তাকে খাওয়ানো যেতে পারে ফলে সে দ্রুত সুস্থ হয়ে উঠবে